আমি আজ পর্যন্ত কোনো শিল্প পরিদর্শনই করতে যেতে পারিনি আর আমার খুব যাওয়ার ইচ্ছা আছে যে শিল্প পরিদর্শন করতে যাওয়ার আমি জানি যে অনেক মেলায় নাকি শিল্প পরিদর্শন হয় যেমন হস্ত শিল্প কুটির শিল্প আরও নানা রকম অনেক রকম শিল্প আছে আমার খুব দেখার ইচ্ছা হস্তশিল্প আর আমি এইটা দেখে অনেক আনন্দ উপভোগ করতে চাই আমি যাব মেলায় খুব ইচ্ছা যে আমি একটা হস্ত শিল্প দেখতে যাই নানা রকম মানুষের হাতের কাজ নানা রকম জিনিস কত রকমের হাতের কাজ হয় সেগুলো আমি দেখতে চাই জানি না কবে পাব কিন্তু আমার খুব দেখার ইচ্ছা যে হয় হস্তশিল্পগুলো